হ্যাঁ দিদি বলো হ্যাঁ চা দেবো কী চা গো লাল চা না দুধ চা কী চা খাবেন দুধ চা আচ্ছা দুধ চা দুধ চা এখন দশ টাকা হয়েছে গো আগে সাত টাকা ছিলো এখন দুধের দামটা বেশি তো বেড়ে যাচ্ছে এর জন্য দুধ চার একটু দাম বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন দশ টাকা হয়ে গেছে এখন দুধের দামটা বেশি হয়ে গেছে দাম বেড়ে গেছে এর জন্য হ্যাঁ ঠিক আছে পাঁচ মিনিট হ্যাঁ একটা দুধের চা দিয়ে দেবো হয় তো দিদি কিন্তু কী করবো বলুন তো আমি তো একা মানুষ না হয় না এই চায়ের দোকানটা নিয়ে কোনো রকম চালাই কিন্তু অন্য কিছু করার মতো এখন সময় হবে না একা তো পেরে উঠি না সময় দিতে পারি না ঠিক আছে তুমি যদি করতে চাও তাহলে আমি তোমার কথা মতো মানে একটা মানে ইয়ে নিতে পারি এগিয়ে যেতে পারি যেন এই কাজটা করার জন্য কিন্তু তাহলে তুমি যদি আমার সাথে থাকো তো আমি কিন্তু আবার একটা জিনিস আমি ওই সব জিনিস সম্বন্ধে দাম টাম এতো কিছু আমি জানি না রান্না তা তুমি কী কী করতে পারো ভাজতে পারো কী কী আচ্ছা না আচ্ছা এগুলো বানাতে পারো ও যদি বানাতে পারো তাহলে ঠিক আছে খুবই ভালো তাহলে তোমার ই মতো আমার মানে করতে হবে আগিয়ে যেতে হবে তা এগুলা ই করতে কী কেমন কী খরচা টরচা হতে পারে কী লাগতে টাগতে পারে আমার তো জানা নেই তাহলে আমাকে জানাতে হবে আচ্ছা বেসম লাগবে আর হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে তাহলে আমি তোমাকে ফোন করে নেবো হ্যাঁ আমি তোমাকে এক দিন ডেকে নেবো তুমি তাহলে এসো হ্যাঁ এখন আমি সময় এখন তো সময় নেই দোকানে লোক আছে আমি পরে কথা বলবো অ্যাঁ